নিম্নলিখিত মানুষের নাম এবং পদবীগুলো হলো যেমন লয়ালা আলমা ডগলাস বীর আলফানসো ডিসমন্ড কার্টলেজ তমন দিবেন্দ্র আজাদ ইত্যাদি পদবী হলো

চক্রবর্তী চ্যাটার্জী মুখার্জি ব্যানার্জী মোল্লা শেখ নানা রকম